কালকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তুমি কী কী করেছ আমি সকালে ঘুম থেকে উঠি ওঠার পর পায়খানা যায় তারপর বাড়ির সব কাস সারি যেমন বাসন ধুই ট্যাপে জল ধরি বাড়িতে ঝাঁ ঝাঁট দিই তারপরে স্নান করি স্নান করার পর পুজো করে মুড়ি খাই খেয়ে আনাজ কাটি আনাজ কাটার পর রান্না করি রান্না করে সবাই মিলে যখন একসঙ্গে খেতে বসি তখন হাসি ঠাট্টা গল্প করে খেতে একটু দেরি হয় খাওয়া দাওয়ার পর আবার বাসন টাসন ধুয়ে এ শুয়ে পড়ি শুয়ে পড়ার পর এবার বিকেল হল বিকেলে বিকেলে আবার বাড়িতে কাজ সারি ঝাঁট ফাঁট দিয়ে একটু সবাই মিলে বসে আড্ডা আড্ডা দিই গল্প টল্প করি গল্প করার পর সন্ধ্যে দিই সন্ধ্যে দেবার পরে বসে আবার বাড়িতে আনাজ কাটি রান্না টান্না করি রান্না করার পর সবাই মিলে এক সঙ্গে গল্প করে খাই খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ি